হ্যাঁ দাদা যাবে তো নাকি

এতো সুন্দর একটা ট্রিপ করছে অফিস থেকে কতদিন পর বলো তো তবে ভাবো তাও তোমাদের সুযোগ দিল যে পরিবারের সাথে কতদিন পরে পরিবারের সাথে একটু টাইম কাটানো যাবে তুমি বলছো যাবো না আবার খাওয়াদাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর বুঝলে সব কত কী করেছে জানো শোনো আমার কাছে সকালে হচ্ছে নর্মাল টিফিন তারপরে লুচি আলু কষার সাথে মাংস কষা দুপুরে আবার ভাত মাছ ভাত মাংস রাতে আবার স্পেশাল বুঝলে খাসির মাংস আছে মুরগির মাংস আছে আবার বিরিয়ানি যে চালের ভাত ওইগুলো বুঝলে তো যাবে তো নাকি তা তোমার ভাই কী বললো কি বলো তো হলদিয়া জায়গাটা না খুব সুন্দর বুঝলে হ্যাঁ যাচ্ছে কি বলো তো এই স্যারেরা যে হলদিয়ার যে ট্রিপটা করলো না আমার খুব পছন্দ হয়েছে হলদিয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর বুঝলে জায়গাটায় গেলে তোমার আসতে ইচ্ছা হবে না এতোটা সুন্দর জায়গা ওই তো কাল সকাল সাতটা মানে সাড়ে সাতটার মধ্যে চলে যেতে হবে ওখানে হ্যাঁ আটটার সময় ছাড়বে পরিবার কাকে কাকে নিয়ে যাবে বৌদি বৌদিকে নিয়ে যাবে তো বৌদিকে হ্যাঁ বৌদিকে নিয়ে আসো আমার পরিবারের মধ্যে কে যাবে আমি যাবো বাবা যাবে আর কে আমার তো আমি আমার কি আর তোমার মতো বিয়ে টিয়ে হয়ে গেছে বলো তোমার তো বিয়ে টিয়ে হয়ে গেছে বউ বাচ্চা নিয়ে যাবে সুখে থাকবে তা কী বলছি শোনো হুম তা কখন বার হবে বলো আরে হলদিয়া জায়গাটা খুব সুন্দর গো তুমি বুঝতে পারছো না যাওনি বলে